হ্যাঁ পাচ্ছি হোম হেলথ ইন্সুরেন্স বেশ কয়েকটা প্ল্যান আছে আপনি নিজের জন্যে নিতে পারেন ইন্ডিভিজুয়াল ইন্সুরেন্স ফ্যামিলির জন্যে নিতে পারেন ফ্যামিলি ফ্লোটার তাতে আপনি আপনার বাবা মাকে কভার করতে পারবেন আপনার স্ত্রী যিনি আছেন স্পাউস ইকুইভ্যালেন্ট তাকে কভার করতে পারবেন আপনার ছেলে পুলে বাচ্চা তারাও কভার কভার হবে আপটু দুটো ছেলে তো আপনি সেরকম ইন্সুরেন্সও নিতে পারেন মানি ব্যাক পলিসিও আছে কার ইন্সওরেন্স আছে আর ধরুন আপনি নর্মাল যদি ইন্সুরেন্স নেন ডিপেন্ড করবে ম্যাচুরিটির ওপরে আর আপনি কী রকম কভার অ্যামাউন্ট নেবেন তার ওপরে আপনি যদি নিজের জন্যে পাঁচ লাখের ইন্সুরেন্স করেন যদি আপনি তিরিশ বছরের মতো কর ওই এ করেন তিরিশ বছরের কভার পিরিয়েড যদি তো আপনি ধরুন তিরিশ বছরের কভার করলেন বা কুড়ি বছরেরও কভার করতে পারেন তো সেই কভার পিরিয়ড অনুসারে আপনার প্রিমিয়ামটা ক্যালকুলেট হবে আপনার যেহেতু বয়স কম তো আপনার ইন্সোরেন্সের প্রিমিয়াম একটু কম পড়বে হুম কম হবে তো ওটা হ্যাঁ ফ্যামেলি ফ্লোটার করলে হ্যাঁ আপনার প্যারেন্টসের কেউ যদি বাবা মা কা কারোর যদি ষাট বছরের বেশি বয়স হয় তাহলে একটু প্রিমিয়ামটা বেশি পড়বে এজ অনুসারে আর সেটা ক্যালকুলেট করে কোট করে আমি বলে দিতে পারবো ওনার কীরকম পড়বে তার জন্য আপনার ওই ডিটেলসগুলো আমার আকাশ থেকে নিতে হবে হ্যাঁ মাসে মাসেও দেওয়া যাবে আপনি হাফ ইয়ারলি অ্যানুয়ালি দুভাবেই নিতে পারবেন

ওকে থ্যাঙ্ক ইউ